হ্যাঁ কাছাকাছি নগর বা শহর রাজ্যে ভ্রমণ করার সময় আমি কিছু নিরাপত্তা নিরাপত্তা সমভ্রান্ত উদ্বেগের সম্মুখীন হয়েছি নতুন জায়গায় অপরিচিত রাস্তায় কত লোকজনের মধ্যে থাকার নিরাপত্তা ঝুঁকি তাপরে জনবহুল স্থানগুলোতে চুরি বা পকেটমারি ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে তারপরে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় কিছু অপরাধমূলক কর্মকান্ডের শিকার হওয়ার সম্ভব যে যেকোনো ভ্রমণে মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইসের সতর্কতা নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ অচেনা জায়গায় থাকার সময় হোটেল বা থাকার জায়গার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এই ধরনের ঝুঁকির মোকাবেলা করার জন্য কিছু পূর্ব সতর্কতা অবলম্বন করা উচিত